আপ আপনি কি জুতোর দোকানদার আপনার কি জুতোর দরকার সেই জন্য ফোন করেছেন হ্যাঁ বলুন আপনার কীরকম জুতো লাগবে হুম না হিল তোলা আছে কিন্তু লালটা পাবেন না আপনি সবুজ তার পরে ব্লু কালার আবার এমনি কালো টালো পাবে কিন্তু লালটা পাবে না আপনি যদি অর্ডার করেন তাহলে আমি জুতোটা পাইয়ে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আপনি অ্যাডভান্স কিছু দিয়ে রাখবেন তাহলে আমারও সুবিধা হয় না আপনি হাফ হাফ দিতে পারেন কত টাকার জুতো আপনি এক হাজার দু হাজার তিন হাজার এরকমই আপনি হুম সে আপনি আসুন তার পরে কমানো যাবে পায়ের সাইজ আপনার পায়ের সাইজ বলুন আপনার পায়ের সাইজ বলুন জুতোর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার রাখছি